পাখি দেখার কুসংস্কার আমি তো অবশ্যই বিশ্বাস করি আমি একদিন সকালবেলা উঠেছিলাম দেখলাম একটা শালিক উঠানে ঘুরছে তারপরে দেখলাম সারাদিন আমার দিনটাই খারাপ যাচ্ছে আমি এই জন্য বিশ্বাস করি একটা শালিক দেখলেই আমার দিন খারাপ যায় আবার দেখলাম যে একদিন রাতে আমি দেখলাম রাত বারোটার সময় পেঁচা ডাকছে তারপরে পেঁচা ডাকলে তো আমার তো খুবই ভয় লাগে কারণ পেঁচা আমার দাদিমারা বলতো যে পেঁচা ডাকলে রাত বারোটায় তারা ভূত হয় এই জন্য খুব ভয় লাগে আবার দেখলাম যে কোনো ক্ষতি হলে অনেক কাক মাথার কাছে ডাকাডাকি করে এই জন্য আমি বিশ্বাস করি যে কাক ডাকা খুবই খারাপ কাক ডাকলে আমি খুব ভয় করি আমি সব সময় বিশ্বাস করি এইসব দর থেকে এসব থেকে থাক এসব থেকে আমি অনেক দূরে থাকি কারণ এইসবকে আমি কুসংস্কারই মনে করি